বলছি এটা কি আর্যাবর্ত দোকানের মালিক দোকানে দোকান বলছি আমার আলমারি লাগবে আর কি গোদরেজ কম্পানির বলচি বলছি গোদরেজের হ্যাঁ সিঙ্গেল ডোরের কেমন দাম আছে

আর ডাবল ডোরের

হ্যাঁ আমার একটা আমার একটা গোদরেজ কম্পানির একটা আলমারি নেব এই সি ডবল কোন ডোরের ভালো হবে সি ডবল ডোর না সিঙ্গেল ডোর মানে ভালো মধ্যে গোদরেজ কম্পানির আলমারিগুলো ভালো হবে তো বেশি দিন লাস্টিং করবে তো সে বলছি আলমারির ধরুন আমি একটা ডবল ডোরের আলমারি নিচ্ছি ক্যাশটাই পুরো না করে ধরুন হয়তো দু পাঁচ হাজার টাকা দি না তুলে আর কি যেরকম এক মাসের জন্য ধার দিয়ে মোটমাট টোটালি ফুল পেমেন্ট ফুল পেমেন্টই করতে হবে নেওয়ার সময় হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাল পরশু করে যাব দিয়ে আপনি দেখে আসবো আমার কালারটা নিজের মতো করে অর্ডারটা দিয়ে আসবো

ঠিক আছে তাহলে রাখছি যাবো কাল পরশু করে হুম রাখছি হ্যাঁ